কি রে কি খবর তোর ভালো আছি শোন না বলছি একটা টিভি কেনার কথা তোকে বলেছিলাম না তো তুই তো কিছু বললি না কি মডেল কেনা হবে না কেনা হবে তুই তো বললি আগের দিন আমি একটু সার্চ করবো গুগুলে তারপর তোকে বলবো তোর জামাইবাবু তো সময় পায় নি তুই কিছুই দেখিস নি হ্যাঁ হ্যাঁ মাসির মুখে শুনেছি এম আইয়ের গুলো খুব ভালো হয়

হ্যাঁ ওখানে তো অফারও নাকি পাওয়া যায় অনেক শুনেছি হ্যাঁ তাহলে অনলাইন কেনা হবে কিন্তু মানে কখন কেনা হবে কি রকম অফার কখনো তো অনলাইন থাকে এসব কিনিনি সে জন্যই তো বুঝতে পারছি না সার্ভিস কেমন দেবে ওটাই তো কথা ওটাই তো বুঝতে পারছি না তো ডিসকাউন্ট নাকি অনেক দেয় নাহলে নাহলে একটা কাজ কর না বাড়ির সামনে যে রিলাইন্স স্টোরটা আছে ওখানে গিয়ে একবার কথা বলে আসি যে ওরা কি রকম ডিসকাউন্ট দেবে না দেবে তো ওদের হ্যাঁ মায়ের কি টা মানে কি কোম্পানি চাইছে বা কত ইঞ্চি চাইছে মা ও মানে ঐ স্মার্টগুলো হ্যাঁ

আচ্ছা সে সেগুলো মোটামুটি কি রকম রেঞ্জে আসে ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ এমআই তো আমার মনে হয় দেখলাম একটু রিসেনেবেলে আসে কিন্তু সনি টনি নিতে গেলে অনেকটাই দাম পরে যাবে

ষাট হাজার না না না অনেকটাই প্রাইজটা বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ না না এম আইতেই মনে হয় রিজেনেবেলের মধ্যে হবে হ্যাঁ ভালো হবে তারপর আরকি বল তো রিজেনেবেলের মধ্যেও হবে ষাট হাজার টাকা অনেকটাই বেশি আচ্ছা হ্যাঁ কি রিলাইন্সে কি এম আইয়ের এম আইয়ের মডেল থাকে আমি তো জানিও না

হ্যাঁ তবে মাকেও নিয়ে যেতে হবে তাহলে মাকেও দেখিয়ে নেবো হ্যাঁ আর একবার কাজ করতে হবে অনলাইনেও প্রাইসটাও দেখে নিতে হবে তাহলে সেটা ওদেরকে বলতে পারবো যে ওরা এই প্রাইজে দিচ্ছে আপনারা কি সেই প্রাইজ দিতে পারবেন তাহলে নেবো না হলে নেবো ঠিক আছে তাহলে একটা ডেট ফিক্স করে যাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমিও রাখলাম